আমাদের যে লোকাল ট্রেন লোকাল ট্রেনটা ন থেকে এগারো বোগি হয় ওটাতে সাধারণ প্লেন সিট থাকে বসা সিট সেটাতে কোনও আলাদা কোনো বাথরুমের কোনো জায়গা নেই ওটা খুব শর্টের মধ্যে চলে অল্প জায়গাতে বেশি দূরে না এক ঘন্টা এক ঘন্টা চল্লিশ মিনিট এর মধ্যে থাকে ট্রেনটা যেমন কলকাতা থেকে কলকাতা থেকে হাসন শিয়ালদা থেকে হাসনাবাদ যায় এটাতে প্রায় এক ঘন্টা পঁচিশ মিনিট তিরিশ মিনিট টাইম লাগে ও জন্য এটাতে কোনো বাথরুমের প্রয়োজন হয় না আর ট্রেনে যেমন চাকাগুলো হয় একই লেভেলের পাটিটা পাটি পাটির উপর দিয়ে চলে একই লেভেলে চলে ওর টাইমটা খুবই টাইম নিয়ন্ত্রণ করে চলতে হয় আর ট্রেনে করে আমরা যেমন এইখান থেকে ঘুরতে যাই সেটা দীঘায় গেলাম দীঘাতে ওখানে অল্প অল্প খরচার মধ্যে যেতে পারি সেটা যেমন যেতে গেলে আমাদের একশো ষাট টাকা ষাট টাকার মধ্যে হয়ে যায় দীঘার যে ট্রেনগুলো দেয় সেটাতে শোওয়া ক্যাপাসিটি থাকে বাথরুমের ক্যাপাসিটি থাকে সিটগুলো ভালো হয় ওখানে দীঘাতে ঘোরারও ভালো জায়গা আছে দীঘাতে আমাদের সমুদ্রের পাড়ে ভালো ঘোরার জায়গা আছে ওখানে আমরা ঘুরি এবং আমাদের ওখানে হোটেলের ব্যবস্থা আছে খাওয়াদাওয়ার ভালো ব্যবস্থা আছে যেমন ভালো বিরিয়ানি হয় সেখানে সেখানে আমাদের কলকাতার বিরিয়ানি পাওয়া যায় সেখানে আমাদের ভালো ফাস্টফুড ব্যবস্থা আছে আমাদের যেটা খুবই খেতে আমরা ভালোবাসি বাঙালিরা সবকিছু সুবিধা পাওয়া যায় পুরীতে দিক ট্রেনে করে পুরীতে যাওয়া যায় অল্প খরচার মধ্যে ট্রেনটা আমাদের সবথেকে কলকাতার এবং আমাদের ভারতবর্ষের সবথেকে ভালো একটা যানবাহন সবথেকে কম খরচায় আমরা যেটাতে ট্রাভেল করতে পারি

ট্রেনটা আমাদের সবথেকে বড় একটা অঙ্গ আমরা যেটা সবথেকে ব্যবহার করি যেমন কেদারনাথ আমাদের একটা বড় তীর্থস্থান হিন্দুদের সেখানে সাধারণত আমরা বাসে যেতে গেলে আমাদের প্রচুর খরচা হয়ে যায় সেই খরচাটা আমরা খুবই কম খরচার মধ্যে যেতে পারি সেটা ট্রেন ট্রেনটাই আমাদের সবথেকে ভালো একটা যানবাহন যেমন দূরে যে কেদারনাথ যাওয়ার জন্যে যে ট্রেন ব্যবস্থাটা সেটা ওর সিট ক্যাপাসিটিটা খুবই ভালো হয় তিনটে ভ ধাপের সিট হয় উপর নিচে এবং মাঝখানে তিনটে সিট থাকে উট পাশাপাশি যেটা রাতে তিনটে সিট ইউজ করা যায় আর যে দিনের বলায় সেটা হচ্ছে মাঝখানের সিটটা খুলে দেওয়া হয় দিয়ে বসে চারি সাইডে দেখার জন্যে যে আমরা ঘ ঘুরতে যাচ্ছি যেহেতু তো ঘুরতে গেলে দেখা যে চারি সাইডে আমরা দেখবো যাচ্ছি কোথায় কেমন জায়গা যেতে যেতে বহুত জায়গা দেখা যায় সেটা খুবই সুন্দর হয় দেখতে এটাতে করে আমাদের দেখতে খুব ভালো লাগে এবং আমরা যে কেদারনাথে যে ঘুরতে যাই ওখানে গেলে আমরা ভালো ঘোরার জায়গা আছে এবং আমারা ঘুরি সেটাও আমাদের খুব ভালো লাগে যেমন আমাদের পুরী একটা ভালো জায়গা ওখানেও আমাদের সবথেকে বড় একটা মন্দির জগন্নাথ মন্দির বাবা জগন্নাথ মন্দিরটা খুবই একটা দর্শনীয় একটা জায়গা